হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ ঘর ভাড়া আমার বাড়িতে পাওয়া যায় না না সেপারেটই আছে ডাইনিং বেড রুম আছে বাথ কিচেন আছে একসাথেই আছে না না মানে একসাথেই আছে ওটা ডাইনিং রুম বেড রুম কিচেন ওটা এক মানে যে নেবে একটা ফ্যামিলিই নিতে পারবে তা আপনার আচ্ছা আর বলছি আপনি কি মানে নিজে ডায়রেক্ট আসছেন না কারোর থেকে কেউ কোনো দালাল বা

আচ্ছা ও আচ্ছা তাহলে আপনি ছ হাজার টাকা ঘর ভাড়া আর আপনার পাম্পের জন্য দুশো টাকা দিতে লাগবে না না দুটো রুম বলুন তো হ্যাঁ এখন একটা রুমই নেয় পাঁচ হাজার টাকা সেই জায়গায় আপনার দুটো রুম আছে দুটো রুম আপনি পাচ্ছেন তা বাথরুম তো আছেই সঙ্গে আপনার সিইএসসির যা মানে ইলেকট্রিকের ইউনিট সেই ইউনিটই আপনি পাবেন অনেক জায়গায় যেমনি মানে আলাদা সাব মিটার নেয় বারো টাকা বারো টা হ্যাঁ হ্যাঁ মানে ওই মানে ওই আলাদা ইলেকট্রিকের নেওয়া আছে সিইএসসির মিটার ওতে যা অ্যামাউন্ট আসবে আপনি সেটা আপনার আলাদা আপনি দিতে পারবেন আপনার যে জন্য যে আমি বারো টাকা করে ইউনিট নেব সিইএসসির থেকে বেশি কিন্তু না মানে আমরা যেভাবে সিইএসসি আট টাকা করে ইউনিট মানে সিইএসসি সেই ইউনিটই আপনিও সেইভাবেই দেবেন আর আপনার ওই পাম্পের জন্য আপনার আলাদা দুশো টাকা করে মাসে ওটা দিতে লাগবে মানে আপনার আমাকে পাম্প চালিয়ে জলটা তুলতে হয় তো ঘরে যেরকম খুশি আপনি ব্যবহার করুন সে তো বলতে যাব না যে আপনি এত জল ব্যবহার করছেন কেন হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি দেখে গেলে ভালো হয় কারণ অনেক দালালই আসে আর মানে যে আগে অ্যাডভান্সটা দেয় তাকেই আমরা ঘর দিই ঢাকুরিয়ায় যেতে এলেন আপনি রিকশাওয়ালাকে বললেই হবে যে নাজির বাগান যাব আপনি হেঁটে এলে ওই দশ মিনিট দশ কি বারো মিনিট লাগবে আপনি ফোন করে নেবেন আচ্ছা হ্যাঁ তাহলে আমি আর অন্য কাউকে দেখাব না ঘরটা আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে